আমি পাখি দেখেছি পাখি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম পাখি দেখেছি বাড়িতেও আমার পোষা পাখি আছে টিয়া পাখি আমি সেটাও দেখেছি তারপর আরও আরও অনেক জায়গায় পাখি আছে তা দেখেছি বাড়িতে আসে অনেক রকমের পাখিও উড়ে পাখি দেখি কিন্তু চিড়িয়াখানায় অনেক রকমের পাখি আছে ময়ূর পাখি স্বাভাবিক পাখি মানে ময়ূর আমরা মানে চিড়িয়াখানায় দেখেছি কিন্তু আমি একদিন মানে একদিন কি আমার স্বামী বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে দিল্লি জুমা মসজিদে আমরা ঘুরতে গিয়েছিলাম তা আমার স্বামী নিয়ে গিয়েছিলো তা দিল্লি থেকে আমি ট্রেনে উঠেছি দিল্লির ট্রেনে উঠেছি ট্রেনে উঠে জঙ্গল মানে জঙ্গল তো ট্রেন পথ মানে বাইরের ট্রেন পথ মানে জঙ্গল এ জঙ্গলে আমি একটা স্বাভাবিক পাখি মানে ময়ূর আমি ময়ূর দেখা পেয়েছি দেখা পেয়ে আমার আমার ছেলে যাচ্ছিলো বলছে আম্মু দেখো কত সুন্দর পাখি আমি বলছি হ্যাঁ কত সুন্দর পাখি মানে আমি বাবু দেখো কত সুন্দর পাখনা মেলছে পাখনা এত সুন্দর করে পাখনা মেলছে মানে দেখে মানে আমার বাবু কী আনন্দ করছে ট্রেনের ভিতরে লাফালফি করছে আমিও তো খুব আনন্দ করছি কিন্তু আমি বড় মানুষ বেশি লাফালফিও করতে পারবো না পাখি এ জঙ্গলে এবার আমি তো মানে দিল্লিতে আমি ঘুরতে গিয়েছিলাম মানে জুমা মসজিদে আমি ঘুরতে গিয়েছিলাম তা ওখনটায় খুব ভালো জায়গা তা তার জন্যই আমার স্বামী বলচ্ছে চলো বাইরে থেকে ঘুরে আসি তাই ওই ঘুরতে নিয়ে গিয়ে আমি ওই ট্রেন পথে আমি দেখেছি ময়ূর কিন্তু আমি চিড়িয়াখানায় দেখেছি চিড়িয়াখানা তো পুরো খাঁচায় পোরা ওরা পোষা পাখি কিন্তু যেইটা ছাড়া পাখি ময়ূর এত সুন্দর লাগে জঙ্গলে মানে জঙ্গলে কেউ তো ধরবে না করবে না জঙ্গলে জঙ্গলে পাখিটা এত সুন্দর লাগছে মানে ময়ূর খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে ধারণাই করা যাবে না স্বাভাবিক পা পাখি মানে ময়ূর ময়ূর যেন দেখতে থাকি দেখতে থাকি এত ভালো লাগছে ধারনার বাইরে আর স্বামীও পাশে ছিল সেও বলছে হ্যাঁ খুব সুন্দর পাখিটা বলছে হ্যাঁ এই পাখির সেরা পাখি আমার বাবু বলছে আম্মু এই পাখি এলাম আমার পড়াশোনা করাই আমার এই পাখির আমাদের সেরা পাখি এইটাই বলে আমাদের পাখি সব পাখি মিশিয়ে আমার বাবুরা বলে কিন্তু ময়ূরের মতন কোনো পাখি নেই স্বাভাবিক পাখি হচ্ছে ময়ূর ময়ূর এত সুন্দর ময়ূর সবাই পাখি বলেও বোঝাতে পারবো না আমাদের মানে গ্রামের দিকে ঘুরতে চিড়িয়াখানা মানে কলকাতার মধ্যে তো আমরা খুব সুন্দর কিন্তু কিন্তু এটা খাঁচার ভিতর খাঁচা থেকেই দেখা যায় কিন্তু ওটা ট্রেন পথে যাচ্ছি ট্রেন পথ ট্রেন তো দাঁড়াবে না ট্রেন তো চলেই যাচ্ছে দেখতেই আছি কত দূর অব্দি গেটের সামনেও গেলাম জানলা থেকে দেখা যায় না বলে গেটের সামনেই গেলাম গেট গেটের কাছে গিয়ে দেখছি এতো মানে ময়ূর মানে দাঁড়ালেই মনে হয় ময়ূরের কাছে আমি ছুটে যাই কিন্তু সেটা তো পারবো না ময়ূরের কাছে যেতে আর ট্রেন আমার জন্যে কি দাঁড়াবে দাঁড়াবে না তার জন্যই ময়ূর দেখে সবাই পাখি মানে ময়ূর